ভাষারও ভাষার উচ্চারণ এবং শব্দের সূক্ষ্মতা বোঝা যেমন আমি যেই ভাষায় গান গাই সেই ভাষাটাকে আমাকে ঠিক করতে হবে ভিন্ন কণ্ঠস্বরের ব্যবহার ভিন্ন ভিন্ন গান ভিন্ন ভিন্ন কণ্ঠে হয় ভিন্ন ভিন্ন সুর যেমন এক একটা গানে এক একটা সুর থাকে সেই সুরের দিকে আমাকে লক্ষ্য রাখতে হবে ভিন্ন স্টাইলের গায়কদের গান যেমন এক একটা গায়কদের স্টাইলে আলাদা আলাদা থাকে কোনো সময়তে ভারী গলায় গান গায় কেউ কেউ হালকা গলায় গায় হ্যাঁ কেউ একটু মিষ্টিভাবে গায় কেউ আবার একটু ঝমকানোভাবে গায় সেগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে